পশ্চিমবঙ্গের যে ব্যবসায়িক ক্ষেত্রগুলি রয়েছে সেখানে যে উদ্যোক্তা বা ব্যবসায়িকরা তাদের যে নিজের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার তাদেরকে যারা উৎসাহিত করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের যে ব্যবসায়ী ক্ষেত্রগুলি রয়েছে তাদের কর কমানোর কথা বলা হয়েছে দুর্নীতি সীমিতকরণ করার কথা বলা হয়েছে এবং সেই প্রতিযোগিতাগুলিকে নিয়মিত বজায় রাখার কথা বলা হয়েছে